আজ আমি রঘুনাথপুর থেকে পুরুলিয়া স্টেশন যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম গাড়ি চালকের সঠিক ঠিকানায় আসার কথা ছিলো দুপুর দুটোয় কিন্তু এখন দুপুর দুটো দশ বাজে গাড়ি চালক এখনও এসে পৌঁছায়নি আমি এখন তার গাড়ি চালকের বর্তমান অবস্থা জানতে চাই তিনি কোথায় আছেন